আমাদের দেশের অনন্য শিল্প হলো মৃৎশিল্প ও পাটশিল্প মৃৎশিল্প থেকে মাটি দিয়ে যে প্রতিমা তৈরি হয় তা দেশের বিদেশে রপ্তানি করা হয় এই শিল্প যুগ যুগ ধরে চলে আসছে এবং এর পরে আসি পাটশিল্প পাটশিল্প থেকে যে পাট থেকে যে সুতা তৈরি হয় তা থেকে চটের বস্তা তৈরি হয় ও পাট থেকে যে প্যাকাটি পাওয়া যায় সেই প্যাকাটি থেকে বিভিন্ন কারুকার্য হয় প্যান্ডেলের কাজ হয় তাই আমি মনে করি যে আমাদের পশ্চিম মেদনীপুর জেলার অনন্য শিল্প পাট ও মৃৎশিল্প